হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস

বাবার রুমে বসে আছি বল ও কবে

ভালো কথা তো চল ঘুরে আসি

হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ যাবো বলছি আর কি বন্ধু বান্ধব নিতে হবে আর কি বন্ধু বান্ধব নিতে হবে সঙ্গে ঠিক আছে তালে ফোন করে ডেকে নিতে হবে তাহলে ওই চিন্ময় কালকেরে এই নটা দশটার দিকে বেরবো খনে চিন্ময়কে ডেকে নেই চিন্ময়কে অমিতকে ঠিক আছে তাহলে ওদেরকে কাছ থেকে কনফার্ম করে নেই তালে ফোন করে এই কিন্তু আমার তো হেলমেট নেই তো হ্যাঁ হেলমেট তুই জোগাড় করতে পারবি ওহ তাহলে ঠিক আছে কিন্তু ওদেরকেও তো বলতে হবে ওদের হেলমেট আছে কি না গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না

হ্যালো তুই শুনতে পাচ্ছিস তো মাঝে মাঝে টাওয়ারের অসুবিধা হচ্ছে তো হুম হুম ওদেরকে তাহলে শুনে নিয়ে আগে আমরা কনফার্ম হয়ে যাচ্ছি হ্যাঁ আর বলছি গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো আচ্ছা ঘুরতে কোথায় যাবি ঘুরতে কোথায় যাবি অযোধ্যা তাহলে তেল ফেল তাহলে ভালো নিয়ে নিস খনে বেশটা হ্যাঁ যাতে ফুরিয়ে না যায় হুম আর আর তাহলে শুকনো খাবার কিছু নিই নিতে হবে সঙ্গে

আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে কনফার্ম করে নে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ফোন করে তোকে জানাবো হ্যাঁ